হ্যাঁ অনলাইন হওয়ার কারণে সব কিছুই বিনামূল্যে বিষয়বস্তু ভালোই হয়েছে অনলাইন হওয়ার কারণে কারণটা এখন হচ্ছে সব কিছুই অললাইনে বাড়িতে বসেই সব কিছু করানো যায় যেমন কয়দিন আগে করোনার সময় বাড়ি থেকে বের হওয়া যায়নি তখন সব কিছুই অললাইনের মাধ্যমে যেমন আমাদের স্কুল বা কলেজের মধ্যে কোনও যদি প্রজেক্ট দেয় তাহলে ওই প্রজেক্টটা আমরা কীভাবে ইয়ে করব তার জন্য আমরা তার জন্য অললাইনেই ব্যবস্থাটা শুরু হয় এই অললাইনে অললাইন ব্যবস্থাটা শুরু হওয়ার পর খুবই ভালো হয়েছে কারণটা হচ্ছে এখন কিছু যদি প্রজেক্ট দেয় তাহলে ওই প্রজেক্টটা আনতে আমাদের কলেজ যেতে কলেজ বা স্কুল যেতে লাগে না এখন ওটা অললাইনের মাধ্যমে আমাদের মোবাইলেই চলে আসে বাড়িতে বসেই আমরা সেই সেই প্রজেক্টটা আমরা করতে পারি তো এর জন্য অনলাইন হওয়ার কারণে সত্যিই খুব ভালো হয়েছে আর শিশুদের বিকাশ বলতে শিশুরাও শিশুদের বিকাশও খুবই ভালো হয়েছে কারণটা এখন স্কুল স্কুল তো ক্লাস হচ্ছে স্কুলে তো কয়দিন আগে ক্লাস হয়ইনি তো ওই ক্লাসটা তখন অললাইনের মাধ্যমেই করানো হয়েছে তো এর জন্য অললাইন অললাইন হওয়ার কারণটা অনেকটাই ভালো হয়েছে আর ওয়েবসাইট হ্যাঁ আমাদের কলেজে কলেজে কলেজে বা স্কুলেও একটা ওয়েবসাইট এসেছে কলেজের ওয়েবসাইট এসেছে ওয়েবসাইট থেকে আমরা বই বই তারপর আমাদের যা যাবতীয় জিনিস লাগে যে যেই পড়াশোনার ক্ষেত্রে সবগুলোই আমরা ওই ওয়েবসাইট থেকে দেখে নিই দেখে নেওয়ার দেখে নেওয়ার পরে আমরা অললাইনের মাধ্যমে সব অর্ডার করতে পারি এবার ওই জিনিসটা এবার আমাদের বাড়ি দিয়ে যায় তো ওই জিনিসটা অললাইনটা খুবই ভালো আমাদের সাধারণ মানুষের জন্য অললাইন খুবই ভালো